সাধারণত পশুপালনে বিভিন্ন ধরনের বড় প্রাণীকে আমরা ব্যবহার করতে পারি গোরু ভেড়া ছাগল ইত্যাদিকে আমরা পশুপালনের জন্য ব্যবহার করতে পারি গোরু থেকে আমরা দুধ মাংস ইত্যাদি পাই ভেড়া থেকেও তাই ছাগল থেকেও তাই শুধুমাত্র এক ধরনের প্রাণীকে আমরা বাঞ্ছনীয় করতে পারি তা হচ্ছে মুরগি মুরগি থেকে আমরা তার ডিম মাংস পাই আর এখনকার দিনে মুরগির মাংস বা ডিম সবারই খুবই পছন্দের প্রায় পশুদের একত্রিত জায়গায় রাখা যায় না তাদের আলাদা আলাদা জায়গায় রাখতে হয় পশুপালনে নিযুক্ত হওয়ার জন্য আমার কোনো কৌশল জানা নেই কিন্তু এটার থেকে আমরা কীভাবে আয় করতে পারি তা আমরা জানতে পারি কারণ আমরা গোরুকে যদি ঠিক মতনভাবে বড় করতে পারি তার থেকে আমরা তার দুধ তার গোরুর দুধ থেকে দুধকে আমরা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারি বা তার গোরুর মাংসে চাহিদা আমাদের দেশের তুলনায় বাইরের দেশে অতিমাত্রিক তার প্রচুর দাম আমরা জেনে থাকি তাছাড়াও ছাগল ছাগলের মাংসেরও দাম প্রচুর যা মানুষ সচরাচর খুবই কম কিনলেও তার চাহিদা প্রচুর কোনো একটা অনুষ্ঠানে এদের চাহিদা সবথেকে বেশি হয়ে থাকে এবং আমরা যদি ঠিক মতন এদেরকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের আয়ের উৎসও এটা হতে পারে শুধু তাই নয় আমরা এদেরকে নানা আরও কাজে ব্যবহার করতে পারি যেমন গোরুকে যেমন ছাগলকে ছাগলের যে